ট্রেকিংটা যখন আমরা শেষ করেছিলাম মানে যদি আমরা ওঠার কথা বলি পাহাড়ে উঠে প্রথম তো প্রথম উদ্দেশ্য ছিল মহাদেবের মন্দির দর্শন হ্যাঁ মহাদেবের মন্দির সেই চূড়ার উপরে ছিল অনেক পুরনো মন্দির আমরা সেখান থেকে তার উপর আবার বৃষ্টি পড়ছে বৃষ্টি পড়ছে সেই ঝোড়ো হাওয়া আর চারিদিকে মেঘ পাহাড়ের উপরেও মেঘ সেই অপরূপ দৃশ্য আবার সেখান থেকে সেই উঁচু পাহাড় থেকে পাহাড়ের দূরে বয়ে যাওয়া সুবর্ণ সুবর্ণরেখা নদী আর সেই সেটা ভুলতে পারছি না মানে সেই ভাষা দিয়ে বোঝানো যাবে না প্রকৃতির এই অপরূপ দৃশ্য মনে হয় না তেমন দেখেছি এর আগের ট্রেকিংয়ে যে গিয়েছিলাম তো সেরকম সেরকম দেখা যায়নি কিন্তু এই এই ঘাটশিলার ট্রেকিংটা সেই রকম ছিল তো এখনও মনে আছে সে স্মৃতি যে কোথায় আমরা কী সেই বৃষ্টি পড়ছে আমর বন্ধুরা সব মজা করছি বসে তারপর পুজো তো দেওয়া হয়নি কারণ আমরা সে উদ্দেশ্য দেয়নি মানে শুধু দর্শনের জন্য গিয়েছিলাম ওইখানে সেই নির্জন এলাকায় ছিল বসে আমরা কিছু ছবি টবিও তোলা হয়েছে বন্ধুদের সাথে সেই ছবিগুলো মাঝে মধ্যে দেখি অনুভব করি হ্যাঁ একটা ইয়ে ছিল যে বৃষ্টিটা হয়ে না সেই ট্রেকিং করার যে অনুভূতিটা সেটা আরও বাড়িয়ে দিয়েছিল ভিজে ভিজে ট্রেক করা হ্যাঁ তাই ভোলা যাচ্ছে না জিনিসটা